আমি কয়েকদিন আগে যে ফেস ওয়াশটি কিনেছিলাম সেটা মাখার পর দেখছি আমার মুখে ব্রণ বেরিয়ে গেছে এবং মুখটা রোদে গেলে খুব জ্বালা করতো